পশ্চিমবঙ্গের সংস্কৃতি ইতিহাস ও ভূগোল দ্বারা প্রভাবিত যেমন ইসলামিক আক্রমণে যখন বাংলা ছিন্ন ভিন্ন তখনই গৌরাঙ্গের জন্ম এবং পশ্চিমবঙ্গবাসী হরিনামে মত্ত হয়ে যেতে থাকে পাহাড়ি ভূখন্ড যদি আমরা যাই সেখানে মাচা রাভা প্রভৃতি উপজাতিদের আমরা বিভিন্ন গুন এবং বিভিন্ন ব্রতকথা জানতে পারি যেগুলি সমাজকে এক করতে সাহায্য করেছে এবং পশ্চিমবঙ্গে যখন ইসলামিক আক্রমণে বিভিন্ন জাতি ধর্ম নিঃশেষ হওয়ার প্রশ্ন জেগেছে তখনই বিভিন্ন লোক এসে তাকে ঠিক করার চেষ্টা করে গেছে